ইতিহাসে অনেক আচার অনুষ্ঠান ছিলো যা সমাজকর্মীদের দ্বারা বিলুপ্ত হয়েছে যেমন বাল্য বিবাহ বিধ বাল্য বিবাহ সতীদাহ প্রথা এই দুটো তো ইতিহাসের কলঙ্ক নামেও পরিচিত বাল্য বিবাহ হলো ছোটোবেলায় বা ছোটো ছোটো বাচ্চা শি মেয়েকে একজন বয়স্ক বয়স্ক বৃদ্ধর সাথে বিয়ে দেওয়া হতো এবং সেই বৃদ্ধ যখন মারা যেতো তখন তখন সেই বৃদ্ধর চিতায় সেই ছোটো ছোটো ফুলের মতো শিশুদেরকেও তুলে দেয়া হতো সেটা ছিলো সতীদাহ প্রথা এই দুটো ছিলো জঘন্য থেকে জঘন্যতর প্রথা এই প্রথা দুটো সমাজকর্মী সমাজকর্মী রামমোহন রায় এবং বিদ্যাসাগর মহাশয়ের দ্বারা বিলুপ্ত হয়েছিলেন তারাই চেষ্টা করেছিলেন সমাজকে প্রগতির পথে আনার জন্য ফলে এই এই দুটি প্রথা ধীরে ধীরে বিলুপ্ত হয় এবং এই হ এই প্রথার দ্বারা অগণিত শিশুর প্রাণ গান হত প্রাণঘাত হয়েছিলো এবং সমাজের একটা স্তরের যা নারী সংখ্যার সংখ্যাও কমে গেছিলো গণনা অনুসারে তা জানা যায় এটা ছিলো একটা অনেক বড়ো ক্ষতি ইতিহাসের অনেক বড়ো ক্ষতি এটা এই দুটো প্রথা দ্বারা সংঘটিত হয়েছিলো এবং এই এই রকম ব্যাধির মতো আর একটা ব্যাধি ছিলো সামাজিক ব্যাধি বলা যায় বর্ণ বৈষম্য ব্যাধি যেটা মানুষের গায়ের চামড়ার বর্ণ দেখে বা চামড়ার রঙ দেখে মানুষকে বিচার করা হতো বর্ণ বৈষম্য করা হতো যে তারা উঁচু বর্ণ আর যারা নিচু বর্ণ তাদের মধ্যে বৈষম্য ছিলো আকাশ আর পাতালের মতো এটাও ছিলো সমাজের একটা অন্যতম ব্যাধি যেটা ইতিহাস থেকে বিলুপ্ত হওয়াতে মানুষ আজ সারা দিন ভাবে স্বাধীনভাবে বাঁচতে পারে শ্বাস নিতে পারে তা নাহলে আমাদের চলার পথও অনেক কঠিন হতো